আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে ছোটো থেকে আমি গাছের প্রতি খুবই দুর্বল গাছ আমি ছোটো থেকেই লাগাই কিন্তু হঠাৎ আমি একটি বীজ অর্থাৎ আম বীজ অর্থাৎ আমের আঁটি আমের আঁটি বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম বা আমরা যে কোনো বাড়িতেই আম খেয়ে আমের আঁটি আমরা রেখে দিই আমি সেই রকমই আমের আঁটিকে রেখে দিয়েছিলাম এবং কিছু দিন পর সেটা মাটিতে লাগিয়ে গাছ তৈরি করেছিলাম সেই অভিজ্ঞতাটা আমার খুবই ভালো হয়েছিল কারণ আজ সেই গাছটি হয়ে গেলো তিন বছরের কারণ গাছটি খুব ভালোভাবেই বেড়ে উঠেছে এবং পরবর্তী ক্ষেত্রে গাছটি থেকে ফল পাব এই আশাও করি কারণ গাছটি লাগানোর সময় আমি যত্ন সহকারে লাগিয়েছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে গাছটির দেখভালও করেছিলাম ভালো জল দিতাম ভালো সার প্রয়োগ করতাম যাতে গাছটিতে কোনো রকম পোকামাকড়ে আক্রান্ত না হয় সেই দিকে লক্ষ রাখতাম এবং গাছটি যাতে সুন্দরভাবে বেড়ে উঠে তার পাতাগুলি যাতে সুন্দর থাকে এবং গাছের যেন কোনো দিকে কোনো রকমভাবে ভেঙে না যায় সেই জন্য বা কোনো রকমভাবে কোনো আঘাত না পায় সেই জন্য গাছটিকে আমি ঘিরে রেখেছিলাম গাছের দিকে লক্ষ রাখতাম আমার অনুপস্থিত থাকা সত্ত্বেও গাছটির যত্ন করতে কোনো অসুবিধা হয়নি আমার বাড়ির লোকেরা থাকত সে গাছটির ওপর নজর রাখত তাই বীজ থেকে গাছ লাগানোর অভিজ্ঞতা আমার ভালোই আছে এই পদ্ধতি থেকে আমি শিখেছি যে গাছ কীভাবে লাগাতে হয় এবং এই গাছ কীভাবে বাড়িয়ে তুলতে হয় বীজ যদি সঠিক থাকে গাছের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হবে এই আশা রাখি